আমার একটি প্রিয় বই আছে যা সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি সেই বইটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কপালকুণ্ডলা এই বইটিকে এত আকর্ষণীয় বলে মনে হয় কারণ এই বইটি উনিশ শতাব্দীর বাংলায় সামাজিক বাস্তবতা তুলে ধরে এবং কপালকুণ্ডলা চরিত্রে মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটে এছাড়া নবকুমার ও কপালকুণ্ডলার প্রেম ও বিচ্ছেদ আবেগগতভাবে আকর্ষণ করে বলে মনে হয় আমার